আমি অনেক বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছি যেমন চলচ্চিত্র দেখা আমি প্রায়ই বন্ধুদের সঙ্গে আইনক্স সিনেমা হলে কখনও কখনও বর্ধমান সিনেমা হলে কখনও সংস্কৃত লোকমঞ্চে প্রায়শই বিকেলবেলায় বেরিয়ে পড়ি এবং কোক খেতে খেতে পপকর্ন খেতে খেতে সময় কাটাই কখনও কখনও আমি একটু শপিং অর্থাৎ কেনাকাটা করতে ব্যাপকভাবে ভালোবাসি বন্ধুদের সাথে আনন্দ করতে করতে আমরা একসঙ্গে যাই এবং শপিং করি এই সমস্ত কাজে হয়তো আমার অর্থ ব্যয় হতে পারে কিন্তু জীবনে মানুষ একবারই আসে তাই আনন্দ করা খুবই দরকার তাই আমি আনন্দ করতে করতে বিভিন্নভাবে আমি বিনোদন কাজগুলিকে সুসম্পন্ন করি এবং এই বিনোদন কাজে আমার যে বন্ধুরা যুক্ত আছে তারাও প্রচণ্ডভাবে এই বিনোদনটাকে ভালোবাসে